মাছ ধরার জন্য ট্রলার ব্যবহার করা হয় ছোট মাছ ধরার জন্য ছোট ট্রলার ব্যবহার করা হয় বড় মাছ ধরার জন্য বড় ট্রলার ব্যবহার করা হয় ছোট মাছ চাষ করতে আমার ভালো লাগে ছোট মাছ খেলে সবারই শরীর ভালো থাকে ছোট মাছে প্রচুর ভিটামিন আছে তাই সবাই ছোট মাছ খেয়ে খুব ভাল করে তাই আমি ছোট মাছের ছোট ট্রলারের মালিক হতে চাই